দেখুন আমাদের রাজ্য অন্য কোনো রাজ্য বা ভারতবর্ষের পশ্চিমের যে সমস্ত রাজ্যগুলো তাদের চেয়ে কিন্তু তুলনামূলকভাবে পিছিয়ে আছে হ্যাঁ পশ্চিমে যেমন গুজরাট বলুন মহারাষ্ট্র বলুন উত্তরপ্রদেশ তামিলনাড়ু দক্ষিণে আর কি সেই সমস্ত রাজ্যের চেয়ে কিন্তু আমাদের রাজ্যে একটু পেশি আছে কী বলব অর্থনীতির দিক থেকে সেটা মানে কর্মসংস্থান বা অর্থনীতি সেগুলোর সম্বন্ধে হ্যাঁ এবং পূর্ব সাইডে একমাত্র ডেভেলপ যদি কোনো রাজ্য থাকে সেটা আমার রাজ্য অবশ্যই কিন্তু সেই তুলনায় কিন্তু পশ্চিমের রাজ্যটা অনেকটা ডেভেলপ হয় কর্মসংস্থান অর্থনীতি অনেকটাই যোগান দেন এবং জানেন মহারাষ্ট্র একটা বৃহৎ অর্থনীতির রাজ্য হ্যাঁ যে অনেক অংশে ভারতকে সমৃদ্ধ করে হ তার হয়তো অর্ধেক হয়তো বা তার চেয়েও কম হয়তো পশ্চিমবঙ্গ অর্থনীতি হবে হ্যাঁ তা এইরকম অর্থনীতি অর্থনীতি এবং সেই পূর্ব দিক থেকে হিসাবে আমাদের রাজ্য পূর্ব সাইটের মধ্যে খুবই উন্নত রাজ্য হিসাবে বিবেচনা করা হয়